আমি যে গ্রুপের সঙ্গে দৌড়াতাম সেই গ্রুপের বেশিরভাগই দাদা আর্মিতে কিংবা পুলিশে চাকরিজীবী তারা জানে কীভাবে দৌড়াতে হয় কীভাবে না দৌড়াতে হয় আমি তাদের সঙ্গে প্রতিদিন সকালে দৌড়াতে যেতাম সকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বা ছটা থেকে আমাদের দৌড় শুরু হতো আমাদের দৌড় মিনিমাম হতো পাঁচ কিলোমিটার এবং কোনো কোনো দিনও ছ কিলোমিটার কোনো দিন দশ কিলোমিটারও আমরা দৌড়ে দিতাম দৌড়াতাম বলতে জগিং দৌড় করতাম দৌড়ানোর ফল দৌড়ান দৌড়ান দৌড় দৌড়াতাম এবার গ্রুপে দাদারা থাকত এবং কীভাবে দৌড়ানো উচিত কীভাবে দৌড়ানো না উচিত কীরকম ভাবে স্টেপ ফেলা উচিত কীরমভাবে হাতটা ছাড়ানো উচিত কীভাবে দৌড়ানো মানে হাতের যে হাতের সঙ্গে যে পায়ে যে মেলবন্ধন সেটা কীভাবে করা উচিত সেটা আমায় দাদারা বলে দিত কেন কী দাদারা অভিজ্ঞিত অভিজ্ঞতা মানে তারা জানে যে কীভাবে দৌড়াতে হয় না দৌড়াতে হয় কেন দাদারা চাকরিজীবী তারা আর্মিতে আছে তারা পুলিশে আছে তারা জানে কীভাবে দৌড়াতে হয় না দৌড়াতে হয় এবং সকালবেলা আমি দৌড়াতে যেতাম দৌড়ানোর আগে বিভিন্ন স্ট্রেচিং করতাম দৌড়ানোর পরেও বিভিন্ন সময় স্ট্রেচিং করতাম এবং দৌড় থেকে এসে আমি বিভিন্ন ধরনের খাদ্য যেমন দুধ থেকে শুরু করে কলা ফলা খেতাম এইগুলো খেলে না দেহের পুষ্টি বাড়বে আমি যে এত দিন ধরে দৌড় এতক্ষণ ধরে দৌড়ে যে আমি আমার যে রানিংটা যে করলাম যে আমি যে এনার্জিটা লস করলাম সেইগুলো তো আমার এনার্জিটা গেন করতে হবে না তার জন্য বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান আমি খাদ্য ভোগ করতাম এবং যে দৌড়াতে যেতাম দৌড়ানোর ফলে ভালো শরীরের পক্ষে দৌড়টা ভালো এবং সন্ধ্যেবেলাও মাঝেসাঝে দৌড়াতে যেতাম আমি সকাল বিকেল প্রায় সময় দৌড়াতে যেতাম কিন্তু বেশিরভাগ দৌড়াতাম আমি শীতকালে কেন কী শীতকালে শীতকাল সেই সময় ঘাম বার করা শরীরের পক্ষে মানে দৌড়ানো খুব ভালো মানে অসুবিধা হয় না নর্মালি লোকে দৌড়াতে পারে এবং শীতকালে দৌড়ানো শরীরের পক্ষে খুবই উপকারিতা মানুষ পেয়ে থাকে